হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ বলু বলুন আমার দোকান নানা রকম ফুল আছে আপনার কী ফুল লাগবে বলুন গাঁদার চেইনের রেট এখন কুড়ি টাকা করে হ্যাঁ এলে একটু কমিয়ে দেওয়া যাবে পনেরো টাকা করে হবে

দেখো ওইটা হয়তো বারো টাকা করে দেওয়া যেতে পারে এর কম হবে না রজনীগন্ধার চেইন হচ্ছে তিরিশ টাকা করে হ্যাঁ এলে নিলে নেব পঁচিশ টাকার কম দেওয়া যাবে না ওর জন্যে রজনীগন্ধার দাম হচ্ছে অনেক হ্যাঁ হ্যাঁ কুড়ি টাকা আসবে না ওটা এক কাজ করুন ওটা বাইশ টাকা করে দেবেন বলুন